খেলাধুলো করার সময় যারা আহত হন বা দুর্ঘটনার সম্মুখীন হন তাঁদের জন্য আমাদের অঞ্চলে যে পুনর্বাসনের সুবিধাগুলি হলো সেগুলি হলো যে ওনারা যে এখানে স্বাস্থ্য বিমা যে কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে ওনাদের ফার্স্ট এএনএম সেকেন্ড এএনএম এবং থার্ড এএনএম ওনারা আসেন মাঠে উপস্থিত থাকেন খেলার মাঠে এবং প্লেয়ারদের আমাদের প্লেয়ারদের চিকিৎসা যে শুশ্রূষা সেবা শুশ্রূষা করিয়ে থাকেন এবং এখানে যে স্বাস্থ্য সুবিধাকে স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় এটাই স্বাস্থ্য সুবিধা অথবা যদি আপনার বিমা করানো থাকে যেমন স্বাস্থ্য বিমা যদি করানো থাকে ওখান থেকে যে খরচটা হয় ওখান থেকে আপনি অনেক খেলাধুলার যে চোট পাবেন সেখানে আপনার খরচ অনেকটা কমে যাবে বা পুনর্বাসন আর এছাড়াও এছাড়াও যে স্বাস্থ্য কর্মীরা থাকেন স্বাস্থ্য কর্মীরা ওনারা সবসময় তৎপরতার সাথে যেমন খেলোয়াড়দের কোনো অসুবিধে না হয় খেলোয়াড়দের যেমন অসুবিধা না হয় তার জন্য ওনারা কী করেন না ওনারা সবসময় উপস্থিত থাকেন এবং খুবই খুবই চেষ্টা করেন যে যাতে ওনাদের যাতে ওনাদের সা ওনাদের সাহায্যে খেলোয়াড়দের কোনো তৎপরতার যা তৎপরতার কোনো ত্রুটি না হয় ভুলভ্রান্তি না হয় এবং যে হচ্ছে খেলোয়াড়দের যদি জীবনবিমা করা থাকে তাহলে খুব ভালো হয় আমরা জীবনবিমার সাহায্যে ওনাদের যে অ্যাক্সিডেন্টালি কোনো শারীরিক অসুবিধা হলে ওনারা একটা খরচ পেয়ে থাকেন